আমার জীবনে শেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল মনুষ্যত্বকে সাথে নিয়ে চলা যেকোনও ক্ষেত্রেই যেকোনও জায়গায় যদি আমরা মনুষ্যত্বকে সাথে নিয়ে চলতে পারি সেটি আমাদের কাজকে আরও বেশি আমাদের পথকে আরও বেশি সুগম করে তুলবে আমাদের কাজকে আরও বেশি প্রভাবিত করবে যাতে আমাদের কাজটি আরও ভালো এবং সুফল পায় এবং এইভাবে যখনই আমি কোনও কাজ করতে যাই সেটা আমার পড়াশোনার ক্ষেত্রে হোক বা যেকোনও আমার ক্ষেত্রে যখনই কোনও কাজ করতে যাই আমি যদি আমার মনুষ্যত্বকে সাথে রাখি এবং সব ক্ষেত্রেই আমি সেটাকে সাথে রেখে চলার চেষ্টা করি সেক্ষেত্রে আমি আরও বেশি পরিমাণে সফলতার দিকে এগিয়ে যাই বলে আমার ধারণা এবং এক্ষেত্রে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ জিনিসকেও আমার মা বাবার শিক্ষা আমার বিদ্যালয়ের শিক্ষা বন্ধু বান্ধব সবার কাছ থেকে যতটুকু সাহায্য পাই তাদেরকে সাথে নিয়ে চলতে আমি ভালোবাসি এবং এটি ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনেই মনুষ্যত্বকে সাথে নিয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি ধারণা করি